কাছাকাছি শহর বলতে আমরা যখন দার্জিলিং শহরে বেড়াতে গিয়েছিলাম সেখানে আমরা বাসে করে গিয়েছিলাম তো সেখানে অনেক জ্যাম থাকার দরুন আমাদের পৌঁছাতে অনেক লেট হতো তারপর রাত করে আমরা যখন ফেরার জন্য প্রস্তুতি নিতাম সেখানে অনেক রকমের সমস্যা তৈরি হতো